আমাদের পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় থাকায় বিভিন্ন জায়গায় পুরনো যে সমস্ত জায়গা যেমন রয়েছে কাশীপুর রাজবাড়ি আরো অযোধ্যা পাহাড় আরো গড়পঞ্চকোট আরো রয়েছে তেলকুপি এরকম আরো অনেক পুরানো জায়গা রয়েছে যে জায়গাগুলো লোকজন দেখতে আসে এগুলিকেই সাধারণত টুরিস্ট গাইড লোকজন করে তবে সরকারিভাবে এরকম টুরিস্ট গাইড আছে বলে আমার মনে হয় না তবে রয়েছে কিছু যেকোনো জায়গাতে যদি যান তাহলে সেখানে অবশ্যই টুরিস্ট গাইড পেয়ে যাবেন এরকম জায়গাতে যদি পুরোনো কোনো জায়গা রয়েছে যেমন কাশীপুর রাজবাড়ি সেখানে কোনোরকম টুরিস্ট গাইড নেই নিজেদেরকে গিয়ে পরে ইতিহাস জেনে পরে সেখানে যদি যান তাহলে হয়তো সেই জায়গাগুলোর আরও মজা আপনি পাবেন সেখানে আরো ইতিহাস আপনারা জানতে পাবেন তা আপনি সেখানে যেতে পারেন টুরিস্ট গাইড কোনোরকম সরকারিভাবে প্রদান করা হয় না এবং টুরিস্ট যে প্লেস সেই প্লেসগুলো অতি সুন্দর আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন আমরা পুরুলিয়ার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলোর মধ্যে বেশিরভাগ লোকজন সবাই কিন্তু পৌঁছে যাই অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলার সবথেকে দামি অর্থাৎ পুরুলিয়া জেলার সবথেকে মূল্যবান যে জায়গা টুরিস্ট প্লেস সেটা হচ্ছে অযোধ্যা পাহাড় সবাই ওখানে যেতেই পছন্দ করে